আমি মনে করি খেলাধুলো করা ভীষণ দরকার ছোটো থেকে বড় কারণ ছোটোবেলায় যখন বাচ্চারা খেলাধুলো করত তাদের সেভাবে কিচ্ছু লাগত না কিন্তু তাদের মা বাবারা তাদেরকে প্রতিনিয়ত বলত যে খেলার ছলে থাকো পড়াশুনোও করো বার বার তারা টিভি ফোন নিয়ে ওই টিভির পর্দায় তারা বার বার বসে যেত কিন্তু অধিকাংশ দাদা ভাইদেরকে দেখতে পাওয়া যাচ্ছে খেলার মাঠে তারা পৌঁছাতে পারছেন না আজকে পায়ে তাদের ঠিক মতো জুতো নেই তাদের মোজা নেই তাদের মাথায় ভালো ক্যাপ নেই তাদের পোশাক পরিচ্ছদ নেই খেলার মাঠে যাওয়ার জন্য যে সকল জিনিসগুলো দরকার তারা সে তাদের কাছে সেই সকল জিনিসগুলো নেই তাদের কাছে টাকা পয়সা তাদের কাছে সেভাবে নেই আমার একটাই বিনীত অনুরোধ সরকারের কাছে যদি সেই দাদা ভাইদেরকে একটু টাকা পয়সা দিয়ে সরকাররা একটু সাহায্য করতে পারতেন তাহলে সেই দাদা আর ভাই যিনারা খেলার মাঠে যেয়েও পৌঁছাতে পারছেন না তারা কিন্তু অনায়াসে খেলতে পারতেন এবং খেলে তারা আজকে নাম করতে পারতেন বড় বড় ট্রফি এনে তারা বাড়িতে রাখতেন এভাবেও খেলার মাঠে কিন্তু যাওয়া যায় তাই সরকার যদি একটু দেখত একটু যদি সাহায্য করত তাদেরকে তাহলে তাদেরকে খেলার মাঠে যেতে কোনো অসুবিধা হতো না